বিবাহের মত বড় অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণের জল অবশ্যই লাগে কারণ বিবাহের সময় সমস্ত জিনিসপত্র ধোয়াধুয়ির জন্য রান্নার যাবতীয় জিনিস শাক সবজি বা ধোয়ার জন্য বা ডেকরেশানের বিভিন্ন সরঞ্জাম ধোয়ার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন এবং বিয়ে বাড়িতে কত আত্মীয়স্বজন লোকের আনাগোনা হয় সেই তার জন্য পানীয় জলের জন্য আমরা পৌরসভা বা কাছ থেকে একটি বড় ট্যাঙ্কিই ই অর্ডার করি এবং সেই ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে জল থাকে প্রায় দুহাজার লিটার এবং সেই জলটি শেষ হয়ে গেলে আরও একটি ট্যাঙ্কির অর্ডার দেওয়া হয় এবং তাছাড়া বিয়ে বাড়িতে যখন ক্যাটারিং সিস্টেমের মাধ্যমে বড় খাওয়ার দাওয়ার হয় খাওয়াদাওয়ার সময় প্রত্যেক ব্যক্তিকে একটি করে পানীয় জল লের বোতল দেওয়া হয় এবং যতজন ব্যক্তি সেই সেখানে খাওয়াদাওয়া করবে হয়তো তিনশো জন সেই জন্য তিনশো জনের বোতল অর্ডার দিই এবং সেই বোতলগুলি খাওয়ানোর সময় কাজে লাগে বাকি ওই পৌরসভার দুহাজার লিটার জলের ট্যাঙ্কটি ওটিতেই ফুরোনো হয় এবং ওটি ফুরিয়ে এলে তখন আরেকটি ট্যাঙ্কি পৌরসভা থেকে অর্ডার করে দিই আমরা কারণ বিয়ে বাড়িতে প্রচুর জলের প্রয়োজন হয় কারণ সমস্তকিছু ধোয়াধুয়ি বা পরিষ্কারের জন্যও ও প্রচুর পানীয় জল সেখানে লাগে রান্নার সময়ের প্রচুর পানীয় জল লাগে এবং কোনও কিছুতে মানুষকে খেতে দেওয়ার জন্য এবং ধোয়াধুয়ির জন্য ও রান্নার জন্যও প্রচুর জল লাগে